আমার দেখা

ধনেশ পাখি আমি একবার নর্থ বেঙ্গল জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে এই পাখিটার দেখা পেয়েছিলাম এই পাখিটির নাম হচ্ছে ধনেশ পাখি এই পাখিটির ঠোঁটটা অনেকটা বড় এবং অনেকটা ব্যাঁকা এবং এই পাখিটি অস্বাভাবিক এবং বিরল এই জন্যই এই পাখিটির সম্বন্ধে যারা জানে তারা জানবে এই পাখিটির যখন ডিম পাড়ার সময় হয় তখন মা পাখি কোনো গাছের ফোকরে গিয়ে আশ্রয় নেয় এবং সেই ফোকরটি চারিদিক থেকে বাবা পাখিটি কাদা দিয়ে বন্ধ করে দেয় সামান্য ছোট্ট একটা মুখ থাকে এবং মা পাখিটি তখন সম্পূর্ণ বাবা ধনেশ পাখিটির উপর নির্ভরশীল পাখিটি ওর ভিতরে ডিম পাড়ে এই বাবা ধনেশ পাখি তখন এদের খাবার জোগাড় করে বাবা ধনেশ পাখি খাবার নিয়ে গিয়ে সেই গাছের ফোকরে যেখানে বাসা করেছিল তার ঠোঁটের মাধ্যমে ঠোঁটে মাধ্যমে মা ধনেশ পাখিটিকে পৌঁছে দেয় এবং মা ধনেশ পাখিটি কতটা কষ্ট করে শুনলে আপনি অবাক হয়ে যাবেন একটা ডিম ফুটে বাচ্চা বড় হতে অন্তত দুমাস সময় লাগে এই দুটি মাস মা ধনেশ পাখি তার ডিম এবং বাচ্চা নিয়ে ওই ফোকরের মধ্যেই থাকে সে কোনো দিন ওই দুই তিন মাসে সূর্যের আলো দেখতে পায় না বাবা ধনেশ পাখি যা খেতে দেয় তাইই খায় এবং তার ভিতরে বাচ্চাগুলি বড় হলে সেই খাবারেই ভাগ বসায় এবং এত দিনের এই গরমে মা ধনেশ পাখির সমস্ত গায়ের লোম ঝরে যায় এবং এটি একটি কষ্টকর ব্যাপার এটার থেকে আমাদের মতো মানুষের অনেক কিছু শেখার আছে সেই জন্যে এই ধনেশ পাখিটি আমার কাছে বিরল পাখি